কেন কি অসুবিধা হয়েছে কোথায় কোথায় কোথায় সমস্যা হচ্ছে পিঠের দিকটা সমস্যা হচ্ছে কি ঘাড়ের কাছে ও তা আপনি হচ্ছে কেরে জামা নেওয়ার সময় একটু পরে দেখে নেন নি ও কিন্তু তো কালকে তবু কাল পরশু তো দোকান বন্ধ থাকবে কিন্তু উপর কালকের তো দোকান কাল পরশু দো বন্ধ থাকবে গ্যা আমি তো বাড়িতে থাকছি না আপনি দুদিন পরে একটু জামাটা নিয়ে আসুন আপনি নিয়ে আসুন দুদিন পরে ঠিক করে দেওয়া হবে এখান থেকেই তাহলে আপনি আনুন দেখি আমি একজনকে বলে যাচ্ছি ও ঠিক করে দেবে